হ্যালো দাদা আপনার আপনার টমেটো কত দাম হ্যাঁ বাবা এত দাম হয়ে গেছে

আচ্ছা আপনার যা পটল কত করে আশি টাকা ওও তো দাম বেশি ওহ অ্যাঁ হাফ কিলো দিন আর আপনার ঢ্যাঁড়শ কত করে সত্তর টাকা কিলো আর কুমড়ো আড়াইশো দিন কুমড়ো আর ঢ্যাঁড়শও আড়াইশো কাঁচালঙ্কা কাঁচালঙ্কা দিন একশো গ্রাম কত করে কাঁচালঙ্কা ওহ তাহলে দেন একশো দেন সব মিলিয়ে কত হল হ্যাঁ হাফ কি হ্যাঁ আচ্ছা এই নিন ঠিক আছে রাখুন